আমি ব্রিটিশদের লড়াইয়ের সময় মহাত্মা গান্ধী দ্বারা একটি আন্দোলনের কথা শুনেছি কারণ আমি তখন খুব ছোট ছিলাম বাবা মায়ের মুখে সেই কথা শুনেছি সেই অসহযোগ আন্দোলনের কথা বলেছিলেন অসহযোগ আন্দোলন মানে অ অহিংসা ত্যাগ করো সৎ সৎ পথে চলো অহিংসা প্রতিহিংসা করিও না সৎ পথে চলো